নতুন পদ্ধতিতে যে ফটো তোলা চালু হয়েছে সেই ফটো তোলার ক্ষেত্রে প্রথমত আমরা দেখতে পাই যে একটি ফটো তোলার ধরন এসছে এবং ক্যামেরার পরিবর্তন হচ্ছে সদা প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ক্যামেরার পরিবর্তনও হচ্ছে যেমন আগে আমরা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারলেও এখন ডিএসএলআর আস্তে আস্তে মার্কেট থেকে উঠে যাচ্ছে সে ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে মিররলেস ক্যামেরা সেই মিররলেস ক্যামেরাগুলি একটি সফলতার সাথে কাজ করছে এবং সেই সফলতাটাকে ফটোগ্রাফাররা বহুল প্রচার করছে যাতে মিররলেস ক্যামেরার একটা প্রচলন মার্কেটে আসে এছাড়াও এখনের বাজারে একটা প্রভূত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা পেশাদারিত্বর সাথে এই ফটোগ্রাফি করে থাকে যেহেতু এখন তুলনামূলকভাবে ফটোগ্রাফি চাহিদা বেশি এবং ক্যামেরার দাম খুবই সেই তুলনায় অনেকটা কম নাগালের মধ্যে তাই জন্য ফটোগ্রাফার যারা রয়েছেন যারা পেশাদার রয়েছেন তাদের বাজার এবং প্রতিযোগিতা বহুগুনাংশে বেড়ে গেছে এখন দেখা যাচ্ছে যে সমস্ত ফটোগ্রাফাররা নতুনভাবে ফটো তুলতে চাইছেন এবং ফটো তোলার নতুন নতুন টেকনিক ইউস করছেন সে ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং নানা রকম নতুন ধরনের ক্যামেরা এবং ক্যামেরা আনুসাঙ্গিক জিনিসপত্র লেন্স থেকে শুরু করে তথাকথিত সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সিং এক একটা ফটো তোলার পদ্ধতি ব্যবহার করছে যা পুরনো ঐতিহ্যবাহী ফটো তোলা এবং পেশাদারিত্বে মানে এক ঘাটতি আনছে বলে আমার দাবি